হ্যাঁ আমরা যখন ভ্রমণে যাই কোনো জায়গাতে তখন পরিবহনের জন্য যেমন ঠান্ডার সময় আমরা সোয়েটার চাদর বাচ্চাদের চাদর সোয়েটার এগুলো সাথে করে নিয়ে যাই আর যখন গরমের সময় কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যাই তখন কিন্তু আমরা জল খাবার টাকা পয়সা যেটুকু লাগবে তার চেয়ে বেশি বেশি আমরা নিয়ে নিই কেন রাস্তায় যদি কোনো বিপদের মধ্যে আমাদের পড়তে হয় না ওই জন্য করে আর স্মরণীয় মানে স্মরণীয় বলতে কিছু মনে নেই যেটুকু আছে মনে সেটুকুই বললাম আপনাদের সঙ্গে এটুকুই ইয়ে নিয়ে আমরা